ভারতবর্ষ এমন এক দেশ যেখানে ছোটো থেকে বড়ো সবাই খেলাধুলায় মেতে ওঠে এমনকি শহর হোক কিংবা গ্রাম হোক সবাই নিজেদের খেলাধুলায় মেতে ওঠে ছোটোর থেকে বড়ো সবাই খেলাধুলায় মেতে উঠেছে গ্রামীণ এলাকার মানুষরা আগে এতটা খেলাধুলা সম্বন্ধে কিছুই জানত না কিন্তু এখন তারাও জেনেছে তারাও শিখেছে যে কীভাবে খেলাধুলা করতে হয় এবং কিভাবে খেলাধুলোকে এগিয়ে নিয়ে গিয়ে তাদের নিজেদের একটা ভালো জীবন তৈরি করতে পারে তারা এভাবেই অনেকেই আছে যারা গ্রাম থেকে উঠে এসেছে এবং তাদের নিজেদের জীবনকে আরো উন্নতি করে তুলেছে